গ্রামাঞ্চলে মিডিয়ার ভূমিকা একটা দারুণ প্রভাব ফেলে এবং জনমতকেও প্রভাবিত করে যেমন সংবাদের মাধ্যমে তথ্যের মাধ্যমে শিক্ষা এবং সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে এছাড়াও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও একটা মিডিয়ার ভূমিকা আছে তার কারণ এই মিডিয়ার মাধ্যমেই বিভিন্ন ধরনের খবরাখবর গ্রামাঞ্চলের মানুষেরা পেয়ে থাকে এবং মোবাইলের মাধ্যমে যে সব নিউজ চ্যানেলগুলো দেখে সেগুলোর মাধ্যমেও কিন্তু গ্রামের মানুষেরা বিভিন্ন রকম সংবাদ পেয়ে থাকে বিভিন্ন দেশ বিদেশের খবরাখবর পেয়ে থাকে এর ফলে মানুষের জনমতকে প্রভাবিত করে এছাড়াও বিভিন্ন ধরনের প্রকল্পগুলোও জানতে পারে তার ফলে একটা অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারগুলো আমরা জানতে পারি এছাড়াও শিক্ষা এবং সংস্কৃতির দিক থেকেও আমরা মিডিয়ার মাধ্যমে প্রভাবিত হই তার কারণ শিক্ষার যে নূতন নিয়মকানুন আসছে বা বাড়ির ছেলেটি বা মেয়েটি যখন পড়াশোনা করে তার যে নূতন শিক্ষানীতি আসছে সেগুলো কীরকমভাবে পরবর্তীতে সমাজে প্রভাব ফেলবে সেগুলো আমরা জানতে পারি বা পড়াশুনোর মান কীরকম হবে সেগুলো জানতে পারি এছাড়াও সংবাদ এবং সংবাদের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের তথ্য পেয়ে থাকি যার ফলে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমাদের জনমতের কে প্রভাবিত করে থাকে